আজগের জটিল এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বেশ কিচু সমালোচনামূলক বিষয় রয়েছে যা আরো অন্বেষণ এবং আলোচনার দাবি রাখে এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত স্থায়িত্ব যা আমাদের গ্রহের ভবিষ্যতের জন্য চাপের চ্যালেঞ্জ তৈরি করে কীভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি প্রশমিত করা যায় এবং মানিয়ে নেওয়া যায় এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে আরো টেকসই অনুশীলন গ্রহণ করা যায় সে সম্পর্কে সমাজকে কথোপকথনে জড়িত থাকতে হবে ফোকাসের আর একটি অপরিহার্য ক্ষেত্র হলো প্রযুক্তি এবং সমাজের প্রভাব কৃত্রিম বুদ্ধিমতা অটমেশান এবং ডেটা গোপনীয়তা দ্রুত অগ্রগতি নীতি শাস্ত্র শাসন এবং চাকরির বাজার এবং ব্যক্তিগত গোপনীয়তার সম্ভাব্য পরিণতি সম্পর্কে গুরুত্বপূর্ণ উৎস উত্থাপন করে প্রযুক্তিগত অগ্রগতি এবং সামাজিক কল্যাণের মধ্যে সটিক ভারসাম্য বজায় রাখার জন্য চলমান সংলিপির প্রয়োজন সামাজিক ন্যায় বিচার এবং সমতার বিষয়টি জন সাধারণের বক্তৃতার মূল ভিত্তি হিসাবে রয়ে গেছে জাতিগত লিঙ্গ এবং অর্থনৈতিক সমতা সম্পর্কিত আলোচনা একটি ন্যায্য এবং ন্যায় সংগত সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ পদ্ধতিগত বৈষম্য ও অবিচারকে মোকাবিলা করে এমন উদ্যোগগুলিকে ক্রমাগত অন্বেষণ এবং সমর্থন করতে হবে স্বাস্থ্য এবং সুস্বাস্থ্যতা আজকের সমাজে গুরুত্বপূর্ণ বিষয় মহামারী এবং মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য সেবা এবং চিকিৎসার প্রযুক্তির উন্নয়ন সম্পর্কিত সমস্যাগুলির দ্বারা উত্থাপিত বিশ্বব্যাপী স্বাস্থ্য চ্যালেঞ্জের জন্য জন স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান উন্নত করার জন্য আমাদের মনোযোগ এবং সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষা এমন ক্ষেত্র যা একটি উজ্জ্বল ভবিষ্যতের চাবি কাঠি ধরে রাখে সমাজ যেমন বিকশিত হয় তেমনই সহজলভ্যই এবং কার্যকর শিক্ষার ব্যবস্থার প্রয়োজন হয় যা ব্যক্তিদের আধুনিক বিশ্বের জটিলতাগুলি নেভিগেট করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান দিয়ে সজ্জিত করে শিক্ষার ভবিষ্যত সম্পর্কে কথোপকথন অনলাইন শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ পরিবর্তিত প্রজন্ম গঠনের জন্য অপরিহার্য অবশেষে নৈতিক শাসন এবং নেতৃত্বের ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বচ্ছতা এবং সুশাসন সুস্থ সমাজের অপরিহার্য উপাদান সব রাজনৈতিক সরকারের ভূমিকা রাজনীতি অর্থ ক্ষমতার প্রভাবকে ঘিরে কথোপকথন একটি ন্যায় সংগত এবং সুষ্ঠু কার্যকর সমাজ বজায় রাখার জন্য অপরিহার্য